ছয় চার দুহাজার বাইশ সাতাশ পাঁচ দুহাজার তিন ষোলো ছয় দুহাজার চার বারো এক দুহাজার পাঁচ নয় দুই দুহাজার ছয়